মোবাইলের বিভিন্ন ইতিবাচক দিক থাকলেও এর নেতিবাচক দিকটিও খুব গুরুত্বপূর্ণ মোবাইল আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর কারণ এর মধ্যে থেকে রেডিয়েশন বেড়িয়ে আমাদের মস্তিষ্কের উপরে প্রভাব ফেলে যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর